সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে সংবাদপত্র এখন পাওয়া যায় ঠিকই কিন্তু ম্যাক্সিমাম লোক আজকাল মোবাইলে শো নিউজ শোনার পর পেপার অনেকে নেওয়াই বন্ধ করে দিয়েছে আর রেডিওর কথাটা বলতে রেডিও তো একটা ঐতিহ্যপূর্ণ জিনিস হয়ে গিয়েছে যেটা এখন কারোর ঘরেই দেখা যায় না খুব আপনি খুব পুরনো দিনের মানুষ যদি না পান রেডিওর সেরকম চল নেই আর টি ভিটা দেখে লোকে কিন্তু বেশিরভাগ তারা ইন্টারনেট ঘাটার জন্য তারা মোবাইলটাই ইউজ করে এইসব প্রত্যেকটা প্ল্যাটফর্মের পরিবর্তন হয়েছে কিন্তু আমার মনে হয় আমার যদি পার্সোনাল অভিজ্ঞতা দিতে হয় সেটার তো মনে হয় সংবাদপত্রটা বেটার ছিল আর রেডিওটা বেটার ছিল যেটাতে আমরা রেডিও চালালেই আমরা রবিবার করে সুন্দর পুরনো দিনের গান শুনতে পেতাম সকালে নটায় রেডিও চালালে আকাশবাণীর নিউজ শুনতে পেতাম সেটা আমরা হারিয়ে ফেলেছি হ্যাঁ আর সংবাদপত্র এখন এমন হয়েছে সংবাদপত্র খুললেই বিভিন্ন জায়গায় ক্রাইম রাজনীতি এছাড়া আর কোনো কিছু নেই আর ইন্টারনেটের কথা কী বলব সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না তবে আগের দূরদর্শন যদি বলতে আমাকে বলা হয় আগের দূরদর্শনের তুলনায় এখনের দূরদর্শন অনেকটাই পরিবর্তন হয়েছে আগের দূরদর্শনটা অনেক সুন্দর সুন্দর জিনিস হেমন্তর গান তারপর ছোটদের যে আমরা গুপি গাইন বাঘা বাইন যেগুলো আপনারা এই যে বাচ্চাদের যে হলিডেটা পড়ে স্কুল হলিডে বা পুজো ভ্যাকেশন সামার ভ্যাকেশন এগুলো যে হয় সেই সময় প্রতিদিন দুপুরবেলা বারোটার থেকে গুপি গাইন বাঘা বাইন তারপর আপনার হীরক রাজার দেশে এইসব যে প্রোগ্রামগুলো হতো বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখত এমন কি আমিও আমার স্কুল লাইফে এগুলো দেখেছি সেগুলো এখন হারিয়ে গিয়েছে সেগুলো এখন নেই ওই জন্য আমার মনে হয় আগেকার দূরদর্শনটাই ভালো ছিল তবে পরিবর্তন তো সব কিছুরই হয় যুগ পরিবর্তন না হলে কোনো কিছু ডেভেলপমেন্ট হবে না কিন্তু ডেভেলপমেন্টের সাতে সাতে মানুষ এইটা হারিয়ে ফেলেছে যে তাদের যে একটা স্বচ্ছলতা জীবন সেই জীবনটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে মানে ঘড়ির কাঁটার মতো তারাও যেন একটা মেশিন হয়ে গিয়েছে